আমি সবচেয়ে ভালো কাজ হিসাবে আমার জীবনে করেছি সেটা হলো যে আমি প্রায় প্রতি বছরই চেষ্টা করি কিছু না কিছু গাছ লাগাতে সেটা আমার বাড়িতে হোক কিংবা রাস্তার পাশে কিংবা কোনও ফাঁকা জায়গায় হোক আমি গাছ লাগাতে বেশ পছন্দ করি এইটাতে আমারও বেশ খুশি হয় এবং আমি এটা যখন করি তেমন তখন অন্যান্য ছেলে মেয়েদের সাহায্যও নিই যারা আমার আশেপাশে রয়েছেন এবং তারা এইটা ব্যাপারটা আনন্দের সঙ্গে করে এবং তারাও আমাকে দেখাদেখি অনেক গাছ লাগাতে উৎসাহী হয় তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে এই বিষয়টা আমি ভবিষ্যতেও আরও অনেক করতে চাই আরও একটা ভালো কাজের মধ্যে আমি বলতে পারি বর্তমানে প্রকৃতি বিভিন্ন কারণে দূষিত হয়ে যাচ্ছে তার মধ্যে প্লাস্টিক অন্যতম একটি বিষয় আমরা বিভিন্ন জিনিসপত্র যখন কিনি বিভিন্ন জায়গা থেকে দোকান থেকে বাজার থেকে মার্কেট থেকে তখন বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যাগ ইউজ করা হয় তো আমি যতটা সম্ভব চেষ্টা করি যেখানে প্লাস্টিকের প্রয়োজন নেও নেই সেখানে যদি প্লাস্টিকের ব্যাগ প্রদান করা হয় আমি সেটা ফেরত দিয়ে জিনিসটা আমি আমার কাছে প্রয়োজনীয় ব্যাগ থাকলে তাতে করেই নিয়ে আসার চেষ্টা করি এতে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমার যতটুকু প্রচেষ্টা করার পরিবেশকে রক্ষা করার জন্য এবং আমি সেটুকু করার চেষ্টা করি এই বিষয়টা আমার খুবই ভালো লাগে এবং এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি